হ্যাঁ আমি সরাসরি আগুনে চুলাতে রান্না করেছি আগুন বা চুলার রান্না সম্পূর্ণ আলাদা হয়ে থাকে সুস্বাদু হয়ে থাকে ইন্ডাকশান থেকে সম্পূর্ণ ভিন্ন হয় যে কোনো খাওয়ারের কথাই বলি না কেন সেটা যদি চুলাতে হয় সেটা সম্পূর্ণ সুস্বাদু বা ইন্ডাকশান থেকে ভিন্ন হয়ে থাকে বিশেষ করে যদি বলা হয় কিছু রেসিপির কথা সেগুলো হচ্ছে তন্দুরি রুটি থেকে শুরু করে মালাই রুটি এই ধরণের কিছু খাওয়ার যেগুলো রয়েছে সেগুলো এটা হচ্ছে রুটি বা আটার রুটি হয়ে থাকুক না কেন সেগুলো আগুনে বা চুলোতে করলে সব থেকে ভালো হয় এছাড়াও কিছু আগুনের তৈরি মানে আগুন চুলোতে মাংসয়ের যে তৈরি করা হয় সেগুলো একটা গাছের ছালকে ভেতরের মাঝের যে অংশটা থাকে সেটা বার করে নিয়ে যে ছালটা থাকে সেইখানে মাংসকে হলুদ মাখিয়ে নুন মাখিয়ে সুন্দর করে তেল দিয়ে তার মধ্যে সমস্ত মাংসটাকে মাখিয়ে সেইখানে ভর্তি করে যদি আগুনের চুলোতে পুড়তে দেওয়া হয় তারপরে সেটা বার করে খাওয়া হয় সেটার যে একটা সুস্বাদ রয়েছে সেটা ইন্ডাকশান বা অন্য কোথাও পাওয়া যায় না একমাত্র আগুনের চুলাতেই পাওয়া যায়